পশ্চিমবঙ্গ পরিবহণের ঐতিহ্যবাহী পদ্ধতি হলো জুড়ি গাড়ি গোরুর গাড়ি হাতে টানা রিক্সা যাদের আর্থিক ক্ষমতা বেশি ছিল তারা ঘোড়ার গাড়ি ব্যবহার করত আর ট্রেন চলত কয়লা ইঞ্জিনে ধীরে ধীরে সময়ের পরিবর্তনের সাথে সাথে মোটর গাড়ি ট্যাক্সি বাস ইত্যাদি পরিবর্তন হয়েছে সাথে বর্তমান সময় মেট্রো রেলও এসেছে বর্তমান পরিবহণ বলতে মেট্রো রেল এবং অ্যাপ ক্যাব মানুষ বেশি ব্যবহার করে কয়লা ইঞ্জিন পরিবর্তিত হয়ে ইলেকট্রনিক লাইন হয়েছে এইভাবেই গোরুর গাড়ি থেকে আমরা মেট্রো রেলে পরিবর্তিত হয়েছি